উন্নয়ন এবং সমৃদ্ধির ক্ষেত্রে পশ্চিম বর্ধমান জেলার যেমন কিছু সুবিধা রয়েছে তেমনি কিছু অসুবিধা রয়েছে তার মধ্যে হল এখন আমাদের দেশে এতোটাই উন্নত হয়ে গেছে যে মানুষের মধ্যে কোনো অভাব অনটন থাকছে না তাদের আর্থিক উন্নতি এতোটা বেড়ে গেছে যে তারা তাদের জীবন ধারণ আরও উন্নত হয়ে গেছে এর ফলে দেশের অনেক উন্নতি হয়েছে বড়ো বড়ো বাড়ি তৈরি হয়েছে অফিস তৈরি হয়েছে উন্নত মানের যন্ত্রপাতি বিভিন্ন কলকারখানা নতুন যন্ত্র রাখা হয়েছে খুব তাড়াতাড়ি তারা কাজ করতে পারে রপ্তানিও করতে পারে এর ফলে টাকাও খুব বেশি আসে এর ফলে দেশের আর্থিক উন্নতি বেড়েছে তেমনি রাজনৈতিক দিকটাও এতোটা বেড়ে গেছে বা এতোটা হিংস্র আকার ধারণ করেছে তারা একে অপরের শত্রু হয়ে পড়েছে যার ফলে একে অপরকে মারতেও কুন্ঠাবোধ করছে না এর ফলে জেলার তো উন্নয়ন হচ্ছেই না বরং ক্ষতি হচ্ছে প্রতিটি জনসাধারণের এবং রাজনৈতিক দিক থেকে দেশে অনেক উন্নতি হয়েছে শহরেও এতো যানবাহন বাড়ি অফিস ইত্যাদি থাকার ফলেও প্রচুর গাছপালা কেটে ফেলা হচ্ছে এবং তার পরিবেশ দূষণ বাড়ছে এর ফলে মানুষজন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্টের প্রবণতা বাড়ছে কিছু গ্রাম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে যেমন বহু গ্রামে পানীয় জলের ব্যবস্থা এখনও ঠিক মতো আসেনি রাস্তাঘাট এখনও পাকা হয়ে ওঠেনি হসপিটাল বিদ্যালয় খুবই কম তাই এগুলির উন্নতি করতে হবে এবং বাড়াতে হবে গ্রামের রাস্তাঘাট ঠিক করতে হবে যানবাহন বাড়াতে হবে পানীয় জলের জন্য ব্যবস্থা করতে হবে শহরে গাছের পরিমাণ বাড়াতে হবে দূষণ কমাতে হবে এবং এর ব্যবস্থা আমাদেরকে করতে হবে